হ্যাঁ আমি আপনাকে ফোন করার চেষ্টা করছিলাম আমাদের সামনে আগের বছরের মতনও বুধির থান একটা আমাদের যে পাড়ার পুজোটা হয় এটা আয়োজনের জন্য আমাদের কিছু কাজ করতে হবে আগের থেকে কারণ সেটা খুব অগ্রিম তাই জন্য আগের মতনও যেমন আমরা আগের মতনও আমরা যেমন করেছিলাম কিছু খাওয়াদাওয়ার ব্যবস্থা বাচ্চাদের কিছু খেলাধুলার ব্যবস্থা ব্যবস্থা এছাড়াও রাতে একটা সারারাত শ্যামা সঙ্গীতের আয়োজন করবো ভাবছি এবং বাকি যারা ভক্ত আছে তাদেরকে খাওয়াদাবার এইসব কিছুর আয়োজন করবো তো আপনি এ সম্বন্ধে কি বলবেন এটা করা উচিত না আরও কিছু করা উচিত হ্যাঁ আমরা প্রতি বছর যেমন করি এটা আমাদের যেহেতু দশ বছর কমপ্লিট হয়ে গেছে আমরা চাইছি একটু বড়ো করে যেন চোখে লাগে সেইভাবে করি আর কী করা যায় আমি তো শুনেছি আমাদের এই পুজোর মাধ্যমে বাচ্চা যারা আছে আমাদের পাড়াতে তাদের যদি একটু বেশি খুশি দিতে পারি সেটা ভালো হবে যেমন বাচ্চাদের মধ্যে ড্রয়িং প্রতিযোগিতা যেটা ওদের সারাজীবন কাজে লাগবে এরা হচ্ছে বিভিন্ন খেলা যেমন যেমনখুশি সাজো তারপরে আরো নানরকম খেলা হয় এগুলি যদি তাদের মধ্যে করা যায় একটা প্রতিযোগিতামূলক ভাবনা তাদের মধ্যে গড়ে উঠবে হ্যাঁ আর আমরা বাইরে থেকে লোকজন ডেকে শ্যামা সঙ্গীত করার আয়োজন নিচ্ছি কারোর যে ভক্তজন আছে আমাদের পাড়ার তারা সবাই আনন্দ পান আনন্দ পাবেন তার থেকে হ্যাঁ তো হ্যাঁ ঠিক বলেছেন পরের সপ্তাহে আমরা ক্লাবের থেকে একটা মিটিং আয়োজন করছি আর সবাইকে জানিয়ে দেবেন আমাদের পাড়া পাড়ার পিছনে পরের সপ্তাহে ঠিক সোমবারে যেন উপস্থিত থাকে কারণ বেশি দিন আর নেই পুজোতে

হ্যাঁ আমরা সবার মত নেব এবং কাজটাকে ভালোভাবে করবো আরও কিছু কিছু জিনিস দরকার আছে যেমন আমাদের এখন যেহেতু গরমকাল চলছে আমাদের মাথার ওপরে কিছু করলাম মাথার ওপরে ছাদে ঢাকার মত ব্যবস্থা করতে হবে ফ্যান দিতে হবে সমস্ত কিছু আর গরমটা খুব বেশি কিছু ঠান্ডা পানীয় সমস্ত কিছু আমরা ব্যবস্থা করবো আমাদের ভক্তদের জন্য কারণ তারা ভক্তরা অনেক বাইরে বাইরে থেকে আসে তাদেরও আমাদের দেখতে হবে কারণ তার প্রতি বছরই এইখানে আসার চেষ্টা করে এবং তাদের জন্য আমাদের কিছু করতে হবে তো আমরা ইলেকট্রিশিয়ানদেরকেও ফোন করে জানিয়ে দিচ্ছি যা যা জিনিসপত্র আমাদের লাগবে ওই নিচে পাতার জন্য কার্পেট আর স্টেজ তৈরি করতে হবে স্টেজ সাজানোর জন্য ফুল ডেকোরেটর সমস্ত কিছু আমাদেরকে আগে থেকে বলতে হবে কারণ এখন বিয়ের সিজন চলছে তো তারা অন্য জায়গায় যদি কাজ করে দেয় তাহলে আমাদের কাজ পাব না তাই আমাদের আগের থেকে তাদেরকে জানাতে হবে ঠিক আছে হ্যাঁ আলোচনা করার পরে আচ্ছা এটা আপনার দায়িত্ব যে সমস্ত লোককে অর্ডার দিয়ে দেওয়া যা যা আমাদের লাগছে কারণ আমি অন্য দিকটা দেখবো হ্যাঁ সোমবারে আমরা মিটিং বসাবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ